পুরুলিয়া জেলায় আমরা বেশ কিছু পালিত প্রধান সাংস্কৃতিক উৎসব এবং অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকি সেগুলির মধ্যে হলো বাঙালির প্রধান দুর্গাপূজা এই উৎসবের জন্য আমরা প্রায় সারা বছরই অপেক্ষা করে থাকি এবং এই উৎসবে আমরা নতুন পোশাক পরে থাকি তাই সারাবছরই এর জন্য অপেক্ষা করি প্রায় এই সময়ে আমরা বাইরেই ঘোরাঘুরি করে থাকি বাইরেই খাওয়া দাওয়া করি সকাল হলেই স্নান করে নতুন পোশাক পরে পুজো দিতে যাই পাড়ার সবাই এক সাথে মিলেমিশে এবং বিকেলবেলা মা বাবা পরিবারের বাকি সদস্য যেমন কাকু কাকিমা ভাই বোন সবাই মিলে একসঙ্গে ঘুরতে যাই এবং প্রায় রাত্রি করেই বাড়ি বাড়ি ফিরে আসি এই পুজো প্রায় আমরা পাঁচদিন পালন করে থাকি ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এবং বিজয়া দশমী এই দশমীর পর প্রায় অনেকেই ক্লান্ত হয়ে পড়ে অনেকের মন খারাপ হয় এই দুর্গাপুজোর মতোই আমরা আরও বেশ কিছু উৎসবে অংশগ্রহণ করি যেমন চণ্ডীপুজো আখ্যান যাত্রা জিতা অষ্টমী এর মতো বেশ কিছু সাংস্কৃতিক উৎসব আছে যা আমরা ছোটোবেলা থেকেই পালন করে এসেছি আবার বেশ কিছু উৎসব আছে যা আমাদের বাড়ির বড়রা করে থাকে আমাদের জন্য যেমন বাড়ির বিভিন্ন রকমের ব্রত মঙ্গল পুজো যা বাড়ির বড়রা তাদের সন্তান এবং পরিবারের সদস্যদের জন্য করে এসেছে আদিকাল থেকেই এবং বর্তমানেও করে চলেছে এছাড়াও আমাদের পুরুলিয়ার বিখ্যাত সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে ছৌ নৃত্য প্রসিদ্ধ প্রায় দুর্গাপুজোর শেষ দিন আমরা এই ছৌ নৃত্যের আনন্দ নিয়ে থাকি এই উৎসবগুলির মধ্যে বেশ কিছু আরও উৎসব রয়েছে তা হলো সরস্বতী পুজো লক্ষ্মী পুজো চড়ক পুজো দোলযাত্রা রামনবমী এবং জন্মাষ্টমী